সবজির ওখান থেকে বলছ বলছি আমার বাবার মায়ের শরীর খারাপ কিছু সবজি লাগবে তোমার হচ্ছে কাঁচকলা বীট গাজর লাউখাড়া মোচা কাঁচালঙ্কা এগুলো লাগবে কেমন কী দাম পড়বে তবুও একটু দেখে করুন না কারণ বুঝতেই তো পারছেন আমার হচ্ছে বাড়িতে মা বাবার এরকম শরীর খারাপ কী করে মানে বেশি টাকা দিয়ে কিনতে পারবো না তো তো বীট গাজর লাউখাড়া কাঁচালঙ্কা মোচা

তবুও আমি কিনলে তুমি যদি আনো তাহলে কেমন কী পড়বে তাও চার পাঁচ টাকা করে মানে তো এখন অনেক টাকা এখন তো বাবা মায়ের শরীর খারাপ বুঝতেই পারছ বহু টাকা খরচা হয়েছে তার মধ্যে দেখে যদি করা যেত ভালো হতো না কম দামে বলতে পারলে তুমিই পারবে একটু কম দামে দিতে আমার দিকটাও একটু বুঝে করো না কারণ বুঝতেই তো পারছ এরকম ঘরে রোগী আছে আমি একা ছেলে হয়ে আর কত সামাল মা বাবাকে লাগবে বলতে আমার কালকেই লাগবে তার জন্য আজকে সন্ধ্যাবেলায় জিজ্ঞাসা করে নিলাম বুঝতেই পারছেন তো ঠিক আছে তবু একটু দামটা দেখে করবেন হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে